পশ্চিমবঙ্গে শিক্ষার গুণগত মান খুবই উন্নত পশ্চিমবঙ্গে আমরা উন্নতমানের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো দেখতে পাই পশ্চিমবঙ্গের চারটি শিক্ষার উপাদান রয়েছে শিক্ষক শ্রেণিকক্ষ বিদ্যালয় এবং পাঠ্যক্রম এই তিনটি এই চারটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান শিক্ষা ব্যবস্থায় পশ্চিমবঙ্গের উন্নতমানের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা বিদ্যালয়ে শিক্ষাদান করে থাকেন প্রথমে একটি শিশু জন্মগ্রহণ করার পর সে যখন পাঁচ বছর বয়স হয়ে যায় তাকে প্রথমে প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয় সেখানে সে তার প্রাথমিক শিক্ষালাভ করে তারপর সে উচ্চবিদ্যালয়ে যায় তারপর সে সেখান থেকে কলেজে যায় তারপর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ধরমের ধরনের প্রকল্পও রয়েছে যেমন সর্ব সর্বভারত প্রকল্প সর্বশিক্ষা অভিযান তারপরে ছয় থেকে চৌদ্দ বছরের শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষাদান তারপর মিড ডে মিল ব্যবস্থা ছাত্র ছাত্রীদেরকে বিদ্যালয়ের জামাকাপড় বিনামূল্যে প্রদান করা জুতো প্রদান করা বইখাতা বিনামূল্যে দেওয়া এর ফলে যারা যাদের টাকা পয়সা নেই যারা গরিব পরিবার থেকে আসে তারা বিদ্যালয়ে আসার জন্য আগ্রহী হয়ে ওঠে এর ফলে পশ্চিমবঙ্গে শিক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ আমরা ভূমিকা দেখতে পাই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উন্নতি গ্রামাঞ্চলেও দেখা যায় গ্রামাঞ্চলেও শিক্ষা ব্যবস্থার খুব উন্নতি ঘটেছে